আমার এলাকায় নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে থাকে যেমন বছরের শুরুতেই নববর্ষ সেখানে আমরা নতুন রকম জামাকাপড় পরি বাইরে ঘুরতে বেরোই বাড়ির লোকের সাথে নানারকম সময় আমরা অতিবাহিত করি তাছাড়া বছরের পর এক এক নববর্ষের পর শুরু হয় মনসা পুজো যেখানে মনসা দেবীর পুজো করানো হয় অনেক রকম বলি এখানে দেওয়া হয়ে থাকে তারপরে আসে দুর্গাপুজো দুর্গাপুজোয় চারদিন ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে নতুন জামাকাপড় খাওয়া দাওয়া এবং দুর্গা মায়ের প্রতিমা দর্শন করা দুর্গাপুজোর মেন আকর্ষণ হয়ে থাকে তারপরে হয় লক্ষ্মীপুজো কালীপুজো যেখানেও আমরা একদিন করে এইসব উৎসব পালিত করে থাকি তারপরে আসে বড়দিন বড়দিনে নতুন জামাকাপড় পরে গির্জায় গিয়ে নিজেদের ধর্মীয় দেবতার পুজো করা আমাদের এক কর্তব্য তারপরে টুসু পরব আমাদের পুরুলিয়াতে টুসু পরব অনেক বিখ্যাত একটি উৎসব হিসাবে পালিত করা হয় যেখানে পিঠেপুলি উৎসব পালিত হয় পিঠে বানানো হয় পরের দিন গিয়ে কাঁসাই নদীর ধারে পিঠে খাওয়া হয় নতুন জামাকাপড় পরে টুসু ভাসানো হয় জলে কাঁসাই নদীর পাড়ে নানারকম মেলা বসে উৎসব হয় নাচ গান আবৃত্তি নানান ধরনের খেলনা খাবার দাবার এসব নিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে থাকে তারপরে বছরের শেষ হয় দোল উৎসব দিয়ে হোলি রঙ নানান রকমের ফুল পলাশ এসব উৎসব ফুল দিয়ে আমাদের উৎসব পালিত করে থাকি আমরা তারপরে নানান ধরনের মানুষ আসে এখানে পাহাড়ে নদীতে ঘুরতে তাদের সাথেও কিন্তু আমরা এরকম মিলেমিশে উৎসব পালিত করে থাকি বছরের শেষ হয় চড়ক পূজা দিয়ে যা হয় শিবের পুজো গান গাওয়া হয় নানারকমের মেলা বসে এবং শেষে ভোগ বা প্রসাদ খেয়ে আমরা এর ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করে থাকি